পশ্চিমবঙ্গের পর্যটকরা দীঘায় বেড়াতে যায় সেইখানে ধ্যান জ্ঞান সেইখানে ধ্যান করে সুস্থ রাখার জন্যে পাহাড়েও পর্যটকদেরকে বেড়াতে যায় ওইখানেও আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গে অনেক পর্যটক দূর দূরান্ত যায় যোগদান করার জন্যে অনেক জায়গা আছে দীঘাতে আমরা একবার গিয়েছিলাম সুরির যোগ যোগ দিবস পালন হচ্ছে তখন পর্যটকরা সব দাঁড়িয়ে সব যজ্ঞ করছেন আমরা গিয়েছিলাম তখন কোচ ওদের পর্যটকদের সঙ্গে আমরাও ধ্যানমগ্ন যজ্ঞ ব্যায়াম করছিলাম এছাড়া তাজপুরে অনেক আয়ুর্বেদ ভবন আছে